আমাদের মাতৃভাষা বাংলা আর আমরা এই বাংলা ভাষা নিয়ে খুবই গর্ব গর্বিত তবে এই মাতৃভাষা বাংলা এটা সবজায়গায় চলে না যেমন আমরা যদি কোথাও বেড়াতে যাই সেখানে সেখানে কোনো পর্যটন কেন্দ্রে বা হোটেলে ঘর ভাড়া নিতে গেলে সেখানে যখন আমরা গিয়ে আমাদের বাংলা ভাষা বলি তখন তারা হয়তো বুইতে পারে না বা তাদের ভাষা আমরাও অতটা বুইতে পারি না এর ফলে সেখানে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয় আর তাছাড়া আমরা কোনো অফিসিয়াল কাজ বা অন্যান্য কোনো মেল করতে গেলে সেখানেও বাংলা ভাষা চলে না সেখানেও ইংরেজি বা হিন্দি ভাষা টাইপ করতে হয় তো সেখানে আমাদের খানিকটা অসুবিধায় পড়তে হয় এবং জানা থাকলে আমরা তার তৎক্ষণাৎ হিন্দি বা ইংরেজিতে আমরা ট্রান্সলেশন করে নিই আর এছাড়া আমরা কারো অন্য কোথাও গিয়ে কারো সাথে কথা বলতে গেলেও আমাদেরকে বাংলা ভাষা ইউজ করা সেরকম যায় না তাই আমাদের বাংলা ভাষা নিয়ে বাইরে কোথাও সমস্যা চলে আর কি